বিশ্বের এমন অনেক দেশই আছে যেখানকার থেকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত আবার এমন দেশ আছে যে সমস্ত দেশের শিক্ষা ব্যবস্থার ধারে পাশেও আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রণালী যেতেই পারে না যেমন আমরা যদি উত্তর আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার সাথে ভারতে শিক্ষা ব্যবস্থার তুলনা করি তাহলে বলাই বাহুল্য ভারতের শিক্ষা ব্যবস্থা অনেকটা নিচে বিশেষ করে বর্তমান যুগ সময়ে ভারতবর্ষের যে সমস্ত পলিটিকাল নেতারা আছে তারা শিক্ষার বিষয়ে ভীষণ উদাসীন তারা শিক্ষাটাকে খুবই উদাসীনতার সঙ্গে দেখছে ভারতের শিক্ষা ব্যবস্তা অনেক স্কুল আছে অনেক স্কুল কলেজ আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই পরিকাঠামো নেই স্কুলে খেলার মাঠ নেই অ্যাঁ ছেলেদের শরীরচর্চার কোনো সরঞ্জাম স্কুলে রাখা নেই কোনো খেলার টিচার দেওয়া নেই ভালো টিচার স্কুলে নিয়োগ হচ্ছে না সরকারি স্কুলগুলিতে অনেক স্কুলগুলি শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে আবার এমন অনেক স্কুলও আছে যেখানে এক দুজন শিক্ষক আছে কিন্তু ছাত্র ছাত্রীর অভাবে সেই স্কুলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে আমার মতে যেটা করা উচিত স্কুলগুলোর পরিকাঠামো উন্নত করা উচিত খেলার সরঞ্জাম থেকে শুরু করে খেলার সামগ্রী থেকে শুরু করে শরীরচর্চার সামগ্রী খেলার মাঠ অ্যাঁ বিভিন্নভাবে কো টয়লেট বাথরুম থেকে শুরু করে বিভিন্ন যেই সমস্ত কিছু পরিপাটি করা উচিত সেই সমস্ত ইস্কুলগুলিতে এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো পড়াশোনার সাথে করানো হয় বা বিভিন্ন ভোকেশানাল কোর্স যেগুলো পড়াশোনার পাশাপাশি ছাত্রদের শেখানো উচিত তাতে আমার মনে হয় বর্তমান যুগে যে বেকারত্বের চারিদিকে হাহাকার পড়েছে বেকারত্বের জ্বালা সেটা থেকে মানুষজন অব্যাহত পাবে আমার এটা মনে হয়